রুমি প্রাইভেট যাবি না আজকে ওই চারটের সময় তো টিউশান শুরু হয় তো তুই একটু একটু আগেই যাবো আজকে সাড়ে তিনটের দিকে

ও তো ও তো প্রাইভেট মাঝে মাঝেই এরকম বার বার বন্ধ থাকছে তবুও আবার প্রাইভেটের নাম ঢঙ করি দিয়ে গেছে দেখখানে ইস্টার কোচিং সেন্টার ক্লাব বাপরে নামের দিকে বড়ো আর কাজ মানে পড়ার দিকে নাই তুই একটু এই কোন কোন স্যার পড়াবে আজকে ও আজকে কী ক্লাস এ কী সাবজেক্ট হবে প্রাইভেটে আমি ভুলে গিয়েছিলাম ওই জন্যই তোকে ফোন করলাম সাবজেক্টটা জানার জন্য বেঙ্গলি দেখছি বেঙ্গলি হবে লাই তু পড়া মুখস্ত করেছি তো ফুল মহম্মদ স্যার তো আবার খুব রাগী ভুল রাগী আজকে একটু ফাঁকা বার হবো মানে একটু আমার খাতা শেষ হয়ে গেছে তো প্রাইভেটের তো খাতাটা দোকানে কিনবো বলরাম কাকুর দোকানে

তো আবার রাগ খুব হ্যাঁ আজকে বলছিলাম এই ইয়ে দিশা যাবে তো প্রাইভেট ও দিশার সঙ্গে আমার সকালবেলাই দেখা হয়েছিলো ও বলেছিলো আজকে সকালে প্রাইভেট যেতেও পারি না যেতেও পারি এটা ও বলছিলো আমাকে যে ওই আজকে ওই ফারুখ স্যার আসবে না তো ওই স্যারের ফুল মহাম্মাদ স্যারের প্রাইভেট পড়তে ভালো লাগে তো

হুম কী পড়া দিয়েছে আজকে তু তু পড়া করিসই নাকি নোটস মুখস্তই করিস নি নাকি না খুলিই দেখিস নি বল ঘুমাচ্ছি তো রাত্রে কী করছিলি তু ও তোকে আমি রাত্রে অনেক বার ম্যাসেজ করেছিলাম তু দেখলি না কোনো রিপ্লাই দিলি না আজকে হেঁটে যাবি না সাইকেলে যাবি প্রাইভেট ও হুম হেঁটে যাওয়াই ভালো একটু আমার শরীর খারাপ ছিলো তো ডাক্তারে আমাকে হাঁটতেই বলেছে হ্যাঁ ফুল মহাম্মদ স্যারকে একবার কল করেই দেখতে হবে স্যারকে জিজ্ঞাসা আর একবার করে নিবো ফারুখ স্যার তো চারটার সময় পড়ায় তো এ ফুল মহাম্মাদ স্যার কটায় আসবে সেটা জিজ্ঞাসা করে নিতে হবে তু করবি না আমি করবো

ফুল ফুল মহাম্মাদ স্যার একটু রাগী হলেও ওনার পড়াটা খুব সুন্দর লাগে পড়তে বোঝায় ভালো ঠিক আছে তাহলে চলে আসবি সাড়ে তিনটের সময় আমাদের বাড়ি চলে আসিস ঠিক আছে রাখলাম